আমার শেষ পড়া বই হল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনি তাঁর জীবন কাহিনিটিতে আমি জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সাতই মে আঠারাশো একষট্টি খিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি ছিলেন অগ্রাণী বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীতস্রষ্টা নাট্যকার চিত্রকর অভিনেতা কন্ঠশিল্পী ও দার্শনিক তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু বিশ্বকবি অভিধান ও ভূষিত করা হয় রবীন্দ্রনাথের পঁচিশটি কাব্যগ্রন্থ আটতিরিশটি নাটক জীবদ্দশায় বা মৃত্যুর অপ পরে প্রকাশিত হয় তাঁর সর্বমোট পঁচানব্বইটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতাঞ্জলি সংরং সংকলন অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত গ্রন্থকার অপ্রকাশিত রচনা বত্রিশটি খন্ডে রচনা রচনাবলী নামে পরিচিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় কথ্য সাহিত্যিক উপন্যাস খন্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়